আমি আপনার রেস্তোরাঁ থেকে আজকে দুপুরবেলায় বিরিয়ানি অর্ডার করেছিলাম চিকেন চাপ অর্ডার করেছিলাম আর চিকেন পাসিন্দা অর্ডার করেছিলাম তো দাদা বলছি যে বিরিয়ানিটা কিন্তু আমরা যখন খাবার খেতে যাচ্ছি ওটা পরিবেশন করার পর একটা কেমন একটা উগ্র গন্ধ ছিল আমার মনে হয় যে বিরিয়ানিটা হয়তো তলার দিকে পুড়ে গেছিলো বা লেগে গেছিলো সেই খাবারটাই কিন্তু সার্ভ করেছেন আমাকে যেহেতু আমি ওখানে বসে খাইনি আমি এটি প্যাকিং করে নিয়েছিলাম যাতে বাড়িতে নিয়ে এসে খেতে পারি বলে কিন্তু আমি একদম খেতে পারিনি মানে একদমই পোড়া গন্ধ ছাড় ছিল দাদা এটা জানি না কীভাবে হয়েছে এই ফলটা কিন্তু হয়েছে আর আমি যেই চিকেন পাসিন্দা নিয়েছি দাদা ভিতরে যে চিকেনগুলো ছিল একদম সেদ্ধ হয়নি আপনি ডিপ ফ্রাই করেছেন তবুও কিন্তু মনে হচ্ছে যেন কোথাও একটা কাঁচা কাঁচা ভাব আছে আমি এর আগেও কিন্তু অনেকবার অর্ডার করেছি কিন্তু এরকম খাবার আসিনি কিন্তু এবারে যখন আমি অর্ডার করা জিনিস দেখলাম দেখি যথেষ্ট পরিমাণে খাবার খারাপ